আমরা বাংলার লোক আমাদের ভাষা বাংলা আমাদের বাংলা আর আমরা যখন অন্যান্য দেশে যাই ডাক্তার দেখাতে বা পড়াশোনার কোনো কাজে তখন আমাদের ভাষা বাংলা ভাষা ওনারা দেশে বুঝতে পারে না বোঝানোর জন্য আমাদেরকে ইশারা ব্যবহার করতে হয় কিংবা ওনাদের কিছু ভাষা আমাদের কিছু ভাষা সংমিশ্রণে যাতে আমাদের ভাষা বুঝতে পারে সেটা চেস ইয়ে করে চেষ্টা করে তাদেরকে বোঝাতে হয় আর এভাবেই আমরা ভাষা ব্যবহার করে থাকি